আমি জীবনে একটা কাজে সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার বিয়ের পর আমি সেলাই শিখবো বলেছিলাম কিন্তু আমার বাড়ি থেকে আপত্তি কোনো মতেই আমাকে মেশিনে সেলাই শিখতে যেতে দেবে না অশান্তি কিন্তু আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি সেলাই শিখবই বা আমি নিজের পায়ে নিজে কিছু দাঁড়াবো বা কিছু উপার্জন করবো এই করে সমস্যা হতেই থাকে হতেই থাকে কোনো মতেই আমাকে সেলাই শিখতে দিচ্ছে না হতে হতে আমি আস্তে আস্তে সে যেতে রইলাম ট্রেনিংয়ে গেলাম যে সেলাই এর ট্রেনিং হয় সেইসব ট্রেনিংয়ে গেলাম যেতে যেতে আজ আমি নিজে সেলাই মেশিন কিনেছি সেলাই শিখেছি সেলাই করি বাড়িরও করি অন্যান্য লোকেরও করি তা থেকে আমার সংসারের কিছু উপার্জন হয় আমাকে এখন বাড়ির লোক কোনো আপত্তি দিচ্ছে না বাড়ির লোক বলছে ঠিকই আছে ঠিকই করেছ নিজের একটা হাতের কাজ শিখেছ ঠিকই আছে এখন আমাকে বাড়ি থেকে সবাই সবাই সম্মান করে